হ্যাঁ আপনি নাচের স্যার হ্যাঁ নাচ নাতনি নাতনি নাতনিকে স্কুলে পাঠাতাম নাতনিকে নাতনিকে যে স্কুলে পাঠিয়েছি কেমন লেখাপড়া করছে নাচ গান তো যাবো বলছিলো তো গেছিলো কি স্কুলে আর ওর ড্যান্সের ওর পায়ের ছন্দগুলো কেমন আচ্ছা স্বর স্বর স্বরগুলো স্বরগু স্বর স্বরগুলো ঠিক আছে স্বরগুলো আচ্ছা যাই হোক এবারে একটুকু যেন অনুষ্ঠানে ও যাবে তো তার জন্যে একটু ভালোভাবে তৈরি করতে হবে হুম হুঁ হুম সেটার জন্যই আমি বিশেষ করে ফোন করছিলাম হ্যাঁ তো ঠিক আছে হুঁ হ্যাঁ হ্যাঁ ওর ওর না আ ওর ওর নাচের ভঙ্গিমাটা অঙ্গ ভঙ্গিমাটা ঠিক আছে তো ঠিক ইয়েতে হ্যাঁ বলি নাচের ভঙ্গিমাটা ঠিক আছে তো হ্যাঁ বলি নাচের ভঙ্গিমা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ব